হ্যাঁ প্রধানত শখ শখ থেকেই আমি বাগান করাকে বেছে নিয়েছিলাম এর পেছনে খুবই একটা সুন্দর গল্প আছে আমি যখন দার্জিলিঙে বেড়াতে গিয়েছিলাম তখন এক বন্ধুর বাড়িতে দেখেছিলাম একটা সুন্দর বাগান ছোট্ট এই বাগানটি হওয়া সত্ত্বেও এখানে এতো সুন্দর সুন্দর ফুলের গাছ ও ফলের গাছ ছিলো যেটা আমাকে মোহিত করে তুলে ছিলো যার ফলে আমি সেখানেই সিদ্ধান্ত নিই একটি নিজেস্ব বাগান তৈরি করার এবং আমি আমার বন্ধুকে বাগান সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে থাকি এছাড়াও বন্ধুর কাছ থেকে আমি বিভিন্ন ছোটো ছোটো ফুলের চারা গাছ নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসে আমি আমার নিজস্ব জায়গাতেই চারা গাছগুলো পুঁতে খুবই সুন্দরভাবে যত্নশীল যত্নশীল হয়ে এই চারা গাছগুলি রোপণ করেছিলাম তারপর এই চারা গাছগুলি নিয়মিত পরিচর্যা জল সার এবং ইত্যাদি দিয়ে এই চারা গাছগুলি আমি বড়ো তুলে বড়ো করে তুলেছি এই ফুল চারা গাছগুলি আমাকে খুবই মুগ্ধ করে তোলে এর চারাগাছ ফুলগুলির গন্ধে আমাকে সারা দিন আমার ঘরটা ম ম করে ওঠে এছাড়া আমার বাগানে যে ফলের গাছগুলি রয়েছে সেই ফলের গাছগুলিতে বছরের নির্দিষ্ট সময়ে খুব বেশি রকমের ফল হয়ে থাকে এই ফলগুলি আমি নিজেও খাই এবং আমার পরিবার ও পাড়া প্রতিবেশীদেরকেও খাওয়াই যারা আনন্দে খুশি হয়ে আমাকে বাহবা দিয়ে থাকেন